হ্যালো বলুন হ্যাঁ সবজি দোকান আছে বর্ষার সময় আপনি এখন বিভিন্ন রকমের শাক পেতে পারেন এছাড়া পটল আছে ঝিঙে আছে এছাড়া আলু তো সবসময়েই পাওয়া যায় এছাড়া বিভিন্ন রকমের নতুন নতুন সবজি উঠছে পাওয়া যাবে আলু কুড়ি টাকা কিলো আপনি কম পড়বে পাঁচ কেজি নিলে সেটা ষোলো টাকা কেজি পড়বে হ্যাঁ বলুন কত কী কোনটা কত পরিমাণ লাগবে বলুন তাহলে আমি অবশ্যই সবজি যে বলতে আপনি ধরুন পুঁই পেয়ে যাবেন দশ টাকা কিলো ভেন্ডি পনেরো টাকা কিলো কুমড়ো আছে কুমড়ো কুড়ি টাকা কিলো পটল তিরিশ টাকা কিলো কুমড়ো আছে পনেরো টাকা কিলো পুঁই দশ টাকা কিলো আমার আপনার কোনটা কত পরিমাণ লাগবে একটু বলুন তাহলে আমি সেরকম রেট বলে দেব আপনাকে

হ্যাঁ আদা রসুন পেঁয়াজ আপনি পেয়ে যাবেন আদার দামটা একটু বেশি আছে তো আপনি বেশি যখন নেবেন আপনার সবকিছুর দাম আমি ঠিকঠাক করে দেব আলু ওই তো আপনি যখন পঞ্চাশ কিলো নেবেন সেখানে পনেরো কিলো হচ্ছে আপনাকে আপনি বারো টাকা কিলো করে দেবেন কুমড়াও তাই কুমড়া দশ টাকা কিলো দেবেন সব কিছু হ্যাঁ বলুন হ্যাঁ ধনেপাতাও পাওয়া যাবে বর্ষাকাল তো ওই জন্য ধনেপাতা একটু উৎপাদন কম আছে তবে পাওয়া যাবে আর কি কি লাগবে আপনার চাটনি চাটনি তো নিশ্চয়ই হবে অনুষ্ঠানে টমেটোও লাগবে তাহলে হ্যাঁ টমেটোও পাবেন হ্যাঁ পুঁইশাক আছে পালংশাক এমনি অ্যাভেলেবল কম যদি চান তো অবশ্যই পাওয়া যাবে আমার দোকান তো কোথায় আছে আপনি তো জানেন দোকানটা সামনেই আছে ওখানে এলে জিজ্ঞেস করলেই যে সবজি স্টোর কোথায় তাহলে বলে দেবেন আর কি কোথায় আছে হ্যাঁ বাড়িতে পোঁছানোরও সুবিধা আছে আর এমনি কোয়ালিটি ভালো টাটকা সবজি একদম পাবেন হ্যাঁ হ্যাঁ সেটাই আপনি এসে একদিন নাহয় দেখেও যেতে পারেন সবজির কোয়ালিটি এমনিতে টাটকা সমস্ত কিছু সবজি টাটকা স্টোরের জিনিস নয় সব টাটকা জিনিস আর আপনি নিজে একদিন চলে আসুন হ্যাঁ সব ঘরোয়া চাষির কাছ থেকেই নেওয়া সবজি নিয়ে আসি আর কি প্রতিদিন আপনি একদিন আসুন আর কি এলে দেখা হবে হুম রেখে দিচ্ছি তাহলে হ্যাঁ